যদি সুযোগ দেওয়া হয় তাহলে ভারত বা আমার রাজ্যের শিল্প শৈলীগুলি আমি অবশ্যই অন্যান্য রাজ্যে দেখাতে চাই অন্যান্য রাজ্যে বা অন্যান্য দেশ অন্যান্য দেশে দেখাতে চাই বিশেষ করে তাঁত শিল্প তাঁত শিল্পটা মেয়েদের জন্য গড়ে তুলতাম এবং তাঁত শিল্প থেকে যে শাড়িগুলো তৈরি হতো সেগুলো বিভিন্ন দেশে পাচার করতাম আর তাছাড়াও বিভিন্ন রকমের জামা কাপড় বিভিন্ন ডিজাইনের জামা কাপড় অন্যান্য দেশে পাঠাতাম আর বিভিন্ন রকমের কলকারখানা বিশেষ করে আমার জেলায় জলপাইগুড়ির মানুষরা এখানকার মানুষের কাজের অভাব খুব তাই মানুষ এখানকার যেসব বাবা কাকারা স্বামীরা থাকে তারা বেশিরভাগ পরিযায়ী শ্রমিক হয়ে যায় বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে তারা চলে যায় পয়সা ইনকামের জন্য পরিবার পরিজনদেরকে ছেড়ে বছরের পর বছর তারা বাইরে কাটিয়ে দেয় তো আমি চাই আমার যদি সেরকম সুযোগ আসে তো এই সব জায়গাগুলো বিশেষ করে আমার আমার জলপাইগুড়ি জেলয় আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় কলকারখানা তৈরি করতাম যাতে আমার দেশের বা আমার জেলার আমার রাজ্যের মানুষের পরিযায়ী শ্রমিক হয়ে অন্যান্য দেশ বিদেশে কাটাতে না হয় কষ্ট করতে না হয় নিজের দেশে থেকে নিজের পরিবারের কাছে থেকে পাশে থেকে তারা উপার্জন করে হাসি খুশি থাকতে পারে